ছোটো ব্যবসার মধ্যে যেটা আমার জানা রয়েছে এবং সেটা হলো যে জলের ব্যবসাটা সেটা হলো অনেক কম সময়ের মধ্যে অনেক বেশি আমরা ইনকাম করতে পারি এবং যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেরা এখন সেই ব্যবসাটকে করছে কারণ এর আকর্ষণে তথ্য টা আমি বলতে চাই যেটা আমার শোনা যেটা আমার জানা যে সেই জলের ব্যবসার মধ্যে অনেক বেশি সময় লাগে না কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এক ঘন্টার মধ্যে অনেক বেশি প্রফিট আছে অনেক বেশি ইনকাম করতে পারে এবং এক ঘন্টার মধ্যে অনেক জনকে জল দিয়ে এসে সেই তারা যেটা আট ঘন্টা ধরে ওরা করছে মানে যেটাতে ইনকাম করছে ওরা যেই টাকাটা পাচ্ছে সেই একই কাজ জলের মধ্যে যখন জলের বিজনেস করছে ওরা সেই টাকাটাকে একই টাকা পাচ্ছে এক ঘন্টার মধ্যে ওই জন্য জলের ব্যবসাটা এই মানে শহরে শহরে এখন জলের চাহিদা যেরকম বেশি জলের ব্যবসাটাও সেরম চলছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেরা এবং বেশিরভাগ ঘরের ছেলেরা সেই ব্যবসাকে করছে এবং তারা এ তারা এই জলের ব্যবসা তারা ছোটো এই ছোটো ব্যবসা তারা অনেক বেশি উপকৃত হচ্ছে এবং অনেক বেশি তাদের আয়ের দিক থেকে যে দিক থেকে তাদের অভাব ছিলো বা অভাব আছে সেটা চলে যাচ্ছে